দত্ত ট্রাভেলস আমি অরিক দত্ত বলছিলাম বদনগঞ্জ থেকে আর কি আপনার ওই ট্রাভেলস এজেন্সিতে আমি একটা গাড়ি বুক করতে চাই আর কি ওই আগামী পঁচিশে মার্চ আর কি আমি আমার পরিবারের সাথে ওই পশ্চিম মেদিনীপুরে যে গড়বেতা আছে এই গ্র্যান্ড ক্যানিয়ন আছে রয়েছে আর কি বেঙ্গলের গ্রান্ড ক্যানিয়ন গণগণি আর কি তো ওখানে আমি আমার পরিবারের সকলে মিলে আমরা চারজন বেড়াতে যেতে চাইছি আর কি তো আপনার ওই পঁচিশ তারিখ সকাল সাতটার মধ্যে আমার বাড়ি থেকে আপনাদেরকে গাড়িতে আমরা বাড়ি থেকে বের হবো আমরা ওখানে সারাদিন থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি করবো তারপর মোটামোটি সেখান থেকে ধরুন আপনার বিকাল ছটা থেকে ছটার সাড়ে ছটার পর আর কি ওই মোটামোটি সূর্য আস্ত যাওয়ার পর আর কি সেখান থেকে আমরা বেরিয়ে আবার বাড়ি আসবো তো আমি আপনার ওই দত্ত ট্রাভেলস থেকে এই গাড়ি নিতে চাই তো আমার নামে একটা গাড়ি আপনি বুকিং করে রাখুন এবং সকাল সাতটার মধ্যে আমাকে বাড়ি থেকে নিতে হবে এবং সেখানে আমরা থাকা খাওয়া ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি থাকা খাওয়া করার পর মোটামোটি আপনার ওই সন্দ্যা সাড়ে ছটার দিক করে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো আমরা পরিবারের চার জন সদস্য যাবো তো আমার নামে আপনি গাড়ি বুকিং করুন আর আপনার অ্যাডভান্স কিছু টাকা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা মোটামোটি আমার জন্য গাড়িটি বুক করে রাখুন এবং আশা কচ্ছি আপনাদের প্রতি আমার আস্থা রয়েছে তো আপনারা যথাযত সময়ে আমার গাড়ি থেকে বাড়িতে গাড়ি পৌঁছে দেবেন এবং আমাকে এবং আমার পরিবারকে নিয়ে গণগণি থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন এবং আমাদের এই ছোটো যাত্রাপথে অবশ্যই আপনারা ভালো পরিষেবা দিবেন এবং আপনাদের প্রতি আস্থা রেখেই আমি আপনাদের প্রতি এই গাড়িটি বুকিং করছি এবং আপনার প্রতি আস্থা বা দা রেখেই আমি করছি আশা করছি আপনারা আমার এই আস্থার বা আশার কে বিফলে দেবেন না অবশ্যই আপনারা যথাযথ সময়ে গাড়ি পৌঁছে দেবেন এবং আমাকে ভালোভাবে পরিষেবা দেবেন ধন্যবাদ